হ্যালো হ্যাঁ এই আমি হচ্ছে গিয়ে নেওড়া থেকে বলছিলাম রাজীব এটা ইলেকট্রিকাল দোকান তো হ্যাঁ বলছি আঠেরো ওয়ার্ডের তিনটে টিউবলাইট লাগবে তা কতো করে রেট পড়বে ফিলিপ্সের তিনশো টাকা কিন্তু পাশের দোকানে তো আড়াইশো টাকা করে বলছিলো একটু কম হবে না না ওর সঙ্গে আমি হচ্ছে গিয়ে ধরো অ্যাঙ্করের হচ্ছে গিয়ে টু পয়েন্ট ফাইভের ওয়্যার নোবো ঠিক আছে প্লাস হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভের হচ্ছে গিয়ে নেবো আর কিছু হচ্ছে গিয়ে হোল্ডার সুইচ বোর্ড এইগুলো লাগবে তা মোটামোটি একটু কম সম পাওয়া যাবে অ্যাঙ্কারের আমি তো যাবো কালকের কালকে দোকান খোলা থাকবে

আরো আর এমনি বর্ষার সিলিং ফ্যানগুলো কতো করে পড়বে ওর কমে হাই স্পিড হাই স্পিডগুলো আর বলছি ওই সুইচ পাওয়া যাবে তো সুইচ সুইচ বো আচ্ছা আর ড্রিল মেশিন আছে হ্যাঁ ড্রিল মেশিন একটা লাগবে না না না ড্রিল মেশিন একটা লাগবে আমার বাড়ির জন্য ঠিক আছে ওইটা কেরকম রেট পড়বে অনলাইনের থেকে যদি দাম কম হয় তাহলে ওখান থেকেই নেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে কালকের সকালের দিকে যাবো ঠিক আছে ঠিক আছে